হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কাপড়ের দোকান থেকে বলছি কে বলছেন আপনি আমার হ্যাঁ আমার কর্মচারী লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন লাগবে আমার প্রয়োজন তো আপনি কি কাজ করতে ইচ্ছুক আচ্ছা খুব ভালো হলো আচ্ছা আচ্ছা খুব ভালো হলো আমার দুজন আসছে আর একজন আর দুজন হলে ভালো হয় তো আপনি যদি করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে তো আপনি আসুন দেখা করুন কবে আসবেন আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো হলো আপনার কাজের অভিজ্ঞতা আছে সেটা তো আমার খুব ভালোই হলো তাহলে আমার আপনি জানেন আপনাকে তো বেশি কিছু শেখাতে হবে না আমার তাহলে খুব ভালোই হলো

হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা আপনি আসুন আপনি আসুন কালকে সাক্ষাতে বলবো পাঁচ হাজার আমাদের দোকানে নয় আপনাকে আমি আট হাজার টাকা দেবো আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনি যেহেতু জানেন হ্যাঁ সেহেতু আপনাকে মাসে আট হাজার টাকা দেবো আর দশটা থেকে একটা টিফিন খেতে সেটাও এক্সট্রা পয়সা দেবো দশ টাকা হোক পনেরো টাকা হোক একটা এক্সট্রা টিফিনের পয়সা দেওয়া যাবে হ্যাঁ তাতে অসুবিধা হবে না আপনি আসুন ভালো হল আমার খুব খুবই প্রয়োজন আমার ঠিক আছে আপনি কালকেই আসুন অসুবিধা নেই ঠিক আছে হুম হুম